হ্যালো আপনি কি তারামা এজেন্সি থেকে কথা বলছেন ট্রাভেল এজেন্সি হ্যাঁ হ্যাঁ অ্যাকচ্যুলি আমরা নেক্সট সানডে কালীঘাট যাওয়ার কথা ভাবছিলাম তো আমরা দশ জনের মতো আছি একটা গাড়ি আমাদের ভীষণ দরকার হ্যাঁ হ্যাঁ হ্যাঁ সানডে সকালবেলা সাতটা নাগাদ আমরা যাব একটা টাটা সুমো হলেও চলবে আমরা দশ জনের মতো আছি তো হয়ে যাবে তাতে আর ওখান থেকে আমরা আদ্যাপীঠেও যেতে চাই তো সেটা কি আমরা আমাদের আপনাদের গাড়ি কি আমাদের নিয়ে যাবে না কি আমাদের অন্য কোনো টোটো বা অটোর ব্যবস্থা করতে হবে আচ্ছা আচ্ছা আচ্ছা নিয়ে যাবে তো ঠিক আছে টাকা কতটা লাগবে ঠিক আছে এটা কি অ্যাডভান্স করতে হবে তো ঠিক আছে আমার আমি কানফার্ম হয়ে আপনাকে এই নাম্বারে ফোন করে অ্যাডভান্স করে দেবো হবে তো তাহলে ঠিক আছে তালে সানডে সাতটা কনফার্ম তো ঠিক আছে ঠিক আছে রাখলাম তাহলে আর যদি কিছু চেঞ্জেস হয় আমি আপনাকে ফোন করে নেব